হ্যালো হ্যাঁ কে বলছেন কি সিমেন্ট লাগবে

আল্ট্রাটেক হচ্ছে তিনশো কুড়ি টাকা এসিসি তিনশো চল্লিশ টাকা অম্বুজা সাড়ে তিনশো টাকা এসিসি চারশো তিরিশ টাকা আপনার কত বস্তা লাগবে

হ্যাঁ বেশি বস্তা হলে রেট কমবে কত লাগবে

হুম যেরকম বলবেন যত বস্তা বেশি হলে কম দাম হবে

ঠিক আছে আপনি কথা হ্যাঁ আপনি কথা বলুন ঠিক আছে বলে জিজ্ঞেস করুন কোন সিমেন্টটা লাগবে ঠিক আছে বিরলা হোয়াইট আছে কি লাগবে বলুন দেবো হ্যাঁ পাবেন কত বস্তা লাগবে পেয়ে যাবে

আচ্ছা ঠিক আছে গাড়ি গাড়ি করে নিয়ে যাবেন নাকি আচ্ছা ঠিক আছে না গাড়ি বল